হ্যালো হ্যাঁ আমি এই যে এখান থেকে বলছি পাঁশকুড়া থেকে বলছি তো আপনি আমাকে চিনবেন না আমি কিছু আপনি দর্জির দোকানি বলছেন তো হ্যাঁ তো আমি একটা নতুন পিস কিনেছি যা চুড়িদার কাটাব তো সেই বিষয় নিয়েই আপনার সাথে কথা বলতে চাই কাপড়টা তসরের কাপড়টা তো আমি আমি তো আপনার কাছকে নিয়ে যাব তখন দেখবেন তো আমি এখন বলতে চাইছি যে আপনি কীরকম ভাবে নতুনভাবে কীভাবে কাটান কত রকমের কাজ করতে পারেন সেটা জিজ্ঞাসা করার জন্য ফোনটা করেছি বলছি যে ক্যাটালগে যেইগুলো থাকবে সেইগুলো কি আপনি সব কাটাতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ক্যাটালগটা কি আমাকে কোনোভাবে হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে না তাহলে আমি বাড়ি থেকে বলে দিতাম আর পিসটা আমি একদিন গিয়ে দিয়ে আসতাম মানে বাড়ি থেকে আমি দেখে নিতাম যে কী কী পারেন তো আমার পছন্দ হলে আমি পিসটা নিয়ে যেতাম না আমি আগে আমি আমার মনের মতো যদি পছন্দের মতন যদি আপনি কাটাতে পারেন তাহলে আমি পিসটা নিয়ে আপনার কাছে কাল পরশুর মধ্যেই যাব আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে আপনার তো পাঁশকুড়া বাস স্ট্যান্ডের ওখানে দোকানটা হ্যাঁ পাঁশকুড়ায় ভিতর দিকে আমার বাড়িটা আচ্ছা ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ আমি গিয়ে আপনার সাথে কথা বলব তাহলে ঠিক আছে রাখছি